কয়েক বছর আগের পুরোনো মোবাইল আর বর্তমান স্মার্ট ফোনের মধ্যে এখনও আকাশ পাতাল পার্থক্য দেখতে পাওয়া যায় আগেকার মোবাইলে পুরোটাই কিপ্যাড ছিল তারপর ধীরে ধীরে কিপ্যাড এসে টাচস্ক্রিনে আসে এবং টাচস্ক্রিন থেকে এখন বলতে গেলে আমাদের বাড়ির সব কিছুই আমাদের ফোনের মধ্যে চলে এসেছে এসির রিমোট থেকে শুরু করে পুরো টিভিটাই আমাদের ফোনের মধ্যে এখন চলে এসেছে আর এখন যদি দেখা যায় তাহলে বেশিরভাগ মানুষই সিম জিও সিমই ব্যবহার করে আমারও তো সেই সিম ব্যবহার করি আর রিচার্জ বলতে গেলে আমি আর মাসে রিচার্জ করিনা বছরে একবারই রিচার্জ করি তিন হাজার তাতে দেখা যায় যে কিছু হোক আর না হোক পাঁচ দশ টাকা প্রত্যেক মাসের হিসেবে একটু হলেও কম পড়ে